হ্যাঁ আমার কাছে পুরনো ছবি পুরনো ছবি ফটো হার্ডকপি আছে কারণ আমার পুরনো ছবিগুলো স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে খুবই তখনকার ছবিগুলো খুবই মানে একটু ব্ল্যাক হোয়াইটে সাদা কালো ছবি তখনকার যুগে তো সাদা কালো ছবি আর এখন বিভিন্ন ধরনের ডিজিটাল ক্যামেরা আর এসব হয়েছে এখানে আলাদা ধরনের এখানে কালারিংয়ে ছবিও পাওয়া যায় আমার আগেকারের ছবির সমস্ত কিছু ভালো লাগে কারণ সেখানে সাদা কালো হোয়াইট কালারের ছবি তো আর হোয়াইট কালার ছবি মানেই খুবই মূল্যবান জিনিস সেগুলো এবং সেগুলো আগেকার জীবনে যেন সাদা পর্দার পেজে সাদা পর্দার পেজে উত্তম কুমারদের সব যখন মুভি হয়েছিলো তখন সাদা কালো হোয়াইট সাদা কালো পেজেতেই হয়েছিলো তাই এখন বিভিন্ন ধরনের যুগ চেঞ্জ হয়েছে বিভিন্ন ধরনের ডিটিটাল ক্যামেরা হয়েছে কালারিং টিভি এসব থাকে এখন আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস বলতে গেলে আমার কাছে পুরনো ছবিগুলো আমার কাছে বেস্ট কারণ পুরনো ফটোগুলোর বেশি মানে যে স্মৃতি আবেগ সেগলো কোনদিনও আমরা ভুলতে পারি না সেগুলো সব সময় আমাদের সাথেই চলে পুরোনো মোবাইলে যেন ব্যাকআপ দেয়া থাকলে পুরোনো ছবিগুলো ফিরে আসে সেরকম পুরোনো ছবিগুলোও আমাদের কাছেও বারবার মনে করিয়ে দেয়